শতাব্দী বলছি যে আপনি কি দুধ বিক্রি করেন ও আমার এই অনুষ্ঠানে দুধ লাগবে অনে অতোটা দুধ কি পাওয়া যাবে পাঁচ লিটার মতো দুধ কি পাওয়া যাবে আমার লাগবে কালকে তাই আমি অর্ডারটা দিয়ে রাখছি আগের থেকে সে টাইম বলে দেবো বলছি কী কম্পানির দুধ পাওয়া যায় তো কী কম্পানি আছে আপনার কাছে রেড কাউ হবে রেড কাউ হবে না তো দুধটা ভালো হবে তো মানে ফ্রেশ মানে স ভালো হবে তো দুধটা কারণ আমার বাড়িতে ওই জন্মদিনের অনুষ্ঠান আছে তো আমার পাঁচ লিটার দুধ লাগবে তো দুধটা যেন ভালো হয় ঠিক আছে কারণ আমার বাড়িতে অনুষ্ঠান তো ওই রেড কাউটা পাঁচ লিটার মতো কালকে আমার বাড়ির ঠিকানাটা আমি দিয়ে দেবো পাঠিয়ে দেবেন ঠিক আছে আর ওই দুধের দামটাও একটু ঠিকঠাক করে নেবেন ঠিক আছে আচ্ছা সে ঠিক আছে নয় দুধটা ভালো হলেই যেন ভালো পাঁচ লিটার কিন্তু হ্যাঁ আচ্ছা আমার ঠিকানাটা পাঠিয়ে দেবো আমি একটু আমার ঠিকানা দিয়ে দেবো ঠিক আছে যদি কেউ যেতে পারে তো আমি পাঠিয়ে দেবো আর না তো আমার ঠিকানাটা একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন কারণ কাল কাল অনেক নিমন্ত্রিত লোক আসবে তো এবারে অনেক মানে বাড়িতে তাদের ইয়ে না করতে পারলে এবার জিনিসটা নিতে যাবো কখন একটু পাঠিয়ে দিলে আমারও একটু ভালো হয় হ্যাঁ হ্যাঁ আর দেখবেন দুধটা যেন কোনও প্রকারে কেটে না যায় তাহলে আমার সমস্যা হয়ে যাবে অনেক আচ্ছা ঠিক আছে তাহলে টাইম